আমাদের এখানে সাধারণত ফুটবল এবং ক্রিকেট খেলার চল রয়েছে তো এই সব খেলাগুলোর জন্য আশেপাশের এলাকায় ছোটখাটো টুর্নামেন্ট চলে তো সেই ক্ষেত্রে যে সংস্থা থেকে খেলা চালানো হচ্ছে সেখান থেকে হ্যান্ডবিল বিলি করা হয় যারা যাতে মানুষ অংশগ্রহণ করতে পারে এবং এছাড়া মাইক্রোফোন নিয়ে মাইক যেটাকে বলা হয় তার মাধ্যমে প্রচার করা হয়